আমরা একবার লঞ্চে করে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে প্রত্যেকে লঞ্চে চান করছিলো তো একটা ছেলে জলে নেমে নদীতে চান করছিলো তো সেইখানে এক এক মানে সে চান করতে করতে জলের তলায় তলিয়ে যাচ্ছিলো সেখান থেকে অনেকে তাকে উদ্ধার করলো এই দুঃসাহসিক মানে ঘটনা দেখে মানে আমি অবাকই হয়ে গেছিলাম আর এখন থেকে আমি শিখলাম যে মানুষের বিপদে প্রত্যেককেই এগিয়ে যাওয়া দরকার আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে হচ্ছে কুমির প্রকল্প কুমির প্রকল্প মানে ছোটো সেখানে ছোটো বড়ো নানা রকমের মাঝারি নানাধরনের কুমির চাষ হচ্ছে তো এক জায়গায় খাল কেটে সেখানে মানে জলে সব কুমির ছাড়া আছে তো এক আমরা মানে প্রাচীর দেওয়া আছে প্রাচীরের এপার থেকে আমরা দাঁড়িয়ে দেখছি তো একজন যিনি খাবার দিচ্ছেন তিনি হচ্ছে প্রাচীরের ওপরে উঠে যেমন ছিপে করে মাছ ধরা হয় সেইরকম তিনিও ওই ছিপের ছিপে করে শংকর মাছ নিয়ে নদীর জলেতে খেলাচ্ছিলেন তো সেইখানে খেলানোর পরে দেখলাম যে অনেক্ষন পর মানে দূর থেকে তিনটে কুমির এসে ওই মাছটা মানে নিয়ে খাওয়ার জন্য তিনজনেই চেষ্টা করছে তিনজনেই মানে খাওয়া খায়ই করতে করতে একজন সেই খাবারটা নিয়ে চলে গেলো ছুটে এবারে আমরা মানে সেই দৃশ্য দেখে এমনই ভয় পেয়ে গেছিলাম যে ওই যিনি খাবারটা দিচ্ছিলেন তিনি যদি কোনোরকমে হাত ছাড়া হয়ে যান তো ওই কুমিরের কাছে গিয়ে মানে জলেতেই পড়বেন তো পড়লে তো মানে ওনাকেও একেবারে খেয়ে ফেলবে সব সেই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম তো ওখান থেকে এবারে আমরা সবাই বলেছিলো যে এবারে ব্যাঘ্র প্রকল্প দেখতে যাবো কিন্তু ব্যাঘ্র প্রকল্প অনেকটাই দূরে আর যে ওই দৃশ্য দেখার পরে যে ভয় পেয়ে গিয়েছিলাম আর ব্যাঘ্র প্রকল্প দেখতে যাওয়ার ইচ্ছে হয়নি তো ওখান থেকেই লঞ্চে করে আমরা ফিরে আসি